স্ট্যাম্প প্রত্যেক বছরে আলাদা সাল তারিখের হয় ওই একই স্ট্যাম্প ওই বছর ছাড়া অন্যান্য বছরগুলোতে ব্যবহার করা যাবে না এছাড়াও আমাদের যে বিভিন্ন কাগজ পত্র দলিল রেজাল্ট সার্টিফিকেট সেগুলোতে বিভিন্ন সালের স্ট্যাম্প দেওয়া থাকে তা থেকে আমরা বুঝতে পারি কোনটা কোন সালের আমার কাছে আগের সময়ে বিভিন্ন রকমের খুচরো পয়সা রয়েছে যেগুলো এখন অচল এবং যে খুচরো পয়সাগুলো রয়েছে সেগুলো কোন সালের তাও আমি দেখে বুঝতে পারি পয়সাতে লেখা থাকে কোন পয়সা কোন সালের এছাড়াও বর্তমানে অনেক নোটও বাতিল হয়ে গেছে কোন সালের নোটগুলো বাতিল হয়ে গেছে এবং এখন সে নোটগুলো কোনোভাবেই চলে না এখনকার সময়ে এখনকার সালে নতুন নোটের প্রচলন হয়েছে বিভিন্ন রকমের শিলা আমি সংগ্রহ করি বিভিন্ন রকমের শিলা বিভিন্ন রঙের শিলা তাতে বিভিন্ন কারুকার্য থাকে